আমি এখনো একবারও চেষ্টা করি নি কিন্তু আমার খুব এই রেসিপিগুলি শিখতে ইচ্ছা করে যেমন অ্যামেরিকান চপসি স্প্রিং রোল এই রেসিপিগুলো আমার মনে আমার কাছে খুবই কঠিন তার কারণ এই রেসিপিগুলো তো দেখেছি বানানো আমি এগুলো আমার যে কোনো রেসিপি আমার খুব শিখতে ইচ্ছা করে বলে আমি বিভিন্ন রকম টিভি চ্যানেলে যেমন জি বা জি বাংলার রান্নাঘর তারপরে ইউটিউবেও আমি অনেক রকম রেসিপি দেখি রেসিপিগুলো দেখে যেমন অ্যামেরিকান চপসিটা দেখে মনে হচ্ছে এই রেসিপিটা আমি করতেই পারবো না কী কীভাবে যে ওই নুডলসের সঙ্গে ডিমটা মাখিয়ে তারপরে যে যেটা করে সেটা আমার কাছে খুব খুব কঠিন লাগে এই রেসিপিটা আমার শেখার খুব ইচ্ছা আর স্প্রিং রোলটা তো আমার ওই যে ওই ভেতরে যে ওই যেটা বলে যে ওই পুরটাকে দিয়ে যে পরপর পরপর যে ভাঁজটা দেয় ওরা সেই ভাঁজটা কেন জানি না আমার মনে হয় আমি দিতে গেলে হয়তো এটা ফুলে যাবে আমি করতেই পারবো না কিন্তু এই দুটো রেসিপিই আমার কাছে মানে ও খুব লোভনীয় যাকে বলে করবার জন্য এই রেসিপিগুলো আমার খুব শিখতে ইচ্ছা করে হ্যাঁ তো চেষ্টা এখনো করি নি করবো চেষ্টা যদি পারি এগুলো ভীষণ তো আমর কাছে কঠিন আরো কিছু রেসিপি আছে যেগুলো আমার খুব ভালো লাগে করতে পারি না যেমন ওই যেটা বলবো যে এই গলদা চিংড়ির যেটা মালাইকারি আমার দেখেছি যে আমি মানে চিংড়িগুলো যখন ইউটিউবে দেখি ওদের যেমন একদম সোজা চিংড়িগুলো বেশ লম্বা হয়ে গোটা গোটা থাকে আমার মনে হয় যেন আমি করতে গেলে ওগুলো ইয়ে হয়ে যাবে একটুখানি গুটিয়ে যায় এই জন্য আমার মনে হয় এগুলো খুব কঠিন